হ্যাঁ আমি মনে করি মেয়ে এবং ছেলেদের দুজনারই রান্না করার অধিকার আছে কারণ শুধু মেয়েরাই রান্না করবে বাড়ির কাজ করবে আর বা ছেলেরা কিছু করবে না তা তো নয় দুজনারই অধিকার আছে পু ছেলেরা যেমন বাইরে চাকরি করতে যায় মেয়েদের কী কোনো অধিকার নেই বাইরে যাওয়ার মেয়েরাও করতে যেতে পারে যেরকম মেয়েদেরও চাকরি করার অধিকার আছে ছেলেদেরও আছে যেমন রান্নাও একই একই জিনিস যেরকম মেয়েদের অধিকার আছে সেরকম ছেলেদেরও আছে রান্না করার ধরো আমি বাড়ি থেকে কিছু কাজের জন্য আমি বাইরে গেলাম তাহলে আমার বাড়ির লোক বা আমার স্বামী সে কি না খেয়ে থাকবে তার তো অবশ্যই রান্না করে খেতে হবে তাই না ওই জন্য করে সে অবশ্যই রান্না করবে বা রান্না করে খাবে এভাবেই পুরুষদেরও রান্না করার অধিকার আছে সেভাবেই আমার মনে হয় যে ওরাও রান্না করে রান্না করতে পারে মেয়েরা যা কাজ করতে পারে তারা কেন করতে পারবে না তারাও করতে পারে এভাবে আমি এটাই আমি মনে করি